মোবাইল বা টিভি যাই বলুন না কেন শিশুর পক্ষে খুবই ক্ষতিকারক সেই জন্য সবেই সবার মা বাবাকেই বলা হয় যাতে টিবি বা ফোন থেকে তাদের শিশুদেরকে একটু দূরেই রাখে কারণ প্রতিটা শিশুরই এই নিত্য জাত তাদের একটি নেশায় পরিণত হবে কারণ তারা যতো জিনিসটা দেখবে তত তাদের ভালো লাগবে একটি নেশায় পরিণত হলে তাদের মানসিক এবং শারীরিক প্রভাবে তারা সুস্ত হতেই পারে কারণ মানসিক কারণ হতেই পারে কারণ কিছু কিছুই শিশু না শি সব শিশুদেরই সব জিনিসের উপর তাড়াতাড়ি খুব নেশা হয়ে যায় আর তারা যে জিনিসটি পছন্দ করে সেই জিনিসটি না দেখতে পেলে তারা মানসিক চাপ পড়ে শারীক শারীরিক প্রভাবেও তারা ক্ষতিকর হয় কারণ একটি শিশু সব সময় যদি টিভি বা ফোনে যুক্ত থাকে তাদের চোখের ক্ষতি হতে পারে তাদের ছোট অনেকের দেখেছি ছোটো থেকেই তাদের চশমা ব্যবহার করতে হচ্ছে কেন করতে হচ্ছে কারণ তারা ছোটো থেকেই টিভি ফোন দেখে দেখে তাদের চোশমাতে নিতেই হবে কারণ তোদের তাদের চোখের পাওয়ার একবারে কমে গেছে টিভি এবং মোবাইল দুটো থেকেই শিশুকে দূরে রাখতে হবে যতো পারবেন তাদের সঙ্গে সময় দিন তাদের সঙ্গে খেলা করুন যাতে তারা টিভি বা ফোনের সঙ্গে যুক্ত না হতে পারে তারা যতো দেখবে তত নেশায় পড়বে আপনাদেরকে কোনো কথা শুনবে না শারীরিক এবং মানসিক দুইটিতেই তারা অনেক অসুস্থ অসুস্থতার বা ক্ষতিকার ক্ষতিকর হতে পারে এই সব সমস্যার সম্মুখীন তারা হতে পারে সেই জন্য আপনারা যতো পারবেন নিজেদের শিশুদেরকে সময় দিন তারা যেন তাদের নিজেদের সময়টা অন্তত খেলায় বা পড়াশোনায় রাখতে পারে কারণ যতো শিশুকে খেলতে বা পড়া থেকে আপনার বাহিরে করবেন তত তারা ফোন বা টিভির প্রতি আসক্ত হবে আর এই জিনিসটি যাদের হবে তারা খুব মানসিক বা শারীরিক দিক থেকে অনেক অসুস্থ ক্ষতিকর সম্মুকীন হতেই হবে